গ্রামে বিভিন্ন ধরনের ছোটো বড় ব্যবসার সাথে মানুষজন জড়িত প্রত্যেকেই নিজের নিজের পেশা বা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখানে সাধারণত বিভিন্ন ধরনের কুটির শিল্পের ব্যবসা দেখা যায় এছাড়াও বর্তমানে মেকআপ আর্টিস্টরা খুব ভালোভাবে নিজেদের ব্যবসার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিচ্ছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা পানের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা ইত্যাদি রয়েছে